হ্যাঁ আমি আপনাকে আমার পরিবার সম্পর্কে অনেক কথাই বলতে পারি আমি ছোটোবেলা থেকে একটি যৌথ পরিবারে বড়ো হয়েছি আমার পরিবারের আমি যখন থেকে জ্ঞান হয়েছে আমি যখন থেকে বুঝতে শিখেছি আমি আমার পরিবারে কিন্তু আমার মা বাবা ভাই বোন ছোটো পিসিমণি কাকু এবং ঠাকুমাকে দেখে এসেছি ছোটোবেলা থেকেই আমরা সবাই বেশ এক সাথেই খুব আনন্দ করে বড়ো হয়েছি আমার পরিবারটি বেশ একে অপরের প্রতি কিন্তু নির্ভরশীল একে অপরকে ছাড়া কিন্তু কোনো কাজই করতে পারে না তাই বলতে হয় আমি একটি সংগঠিত সৎ এবং ভালো পরিবার থেকে কিন্তু বেড়ে উঠেছি আমার পরিবারটি কিন্তু কখনোই খুব উচ্চ লেবেলের ছিলেন না আমরা কিন্তু সাধারণত একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদেরকে ছোটোবেলা থেকে সেভাবেই মানুষ করা হয়েছে আমরা প্রথমত ভা সাধারণ ভাতেও যেমন সন্তুষ্টি পাই সেরকম কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ভুরিভোজ যুক্ত খাবারেও কিন্তু সন্তুষ্টি পাই আমাদেরকে ছোটোবেলা থেকে বেশ প্রতিকুলতার মধ্য দিয়েই বড়ো হতে হয়েছে কখনো উঁচু কখনো নীচু সব রকম পরিস্থিতির ওপর দিয়েই গেছি সেই জন্য আমাদের এখন বড়ো হয়ে আর কোনও স পরিস্থিতিতেই নিজেদেরকে যে বের করে নিয়ে আসবো বা ভয় পাবো তা কিন্তু মনে হয় নি আর যদি বন্ধুদের কথা বলেন তাহলে আমার বন্ধু ছোটোবেলা থেকেই অনেক বেশি আমি আসলে সবার সাথে কথা বলতে ভীষণ ভালোবাসি সেই জায়গা থেকেই আমার বন্ধুর যে দল তা কিন্তু অনেক বেশি বেশি কথা বলতে ভালোবাসার এক অন্যের প্রতি একটা কেয়ারনেস অনেক বন্ধু যেমন ছিলো যারা এখানে মেসে থাকতো তা আমি তাদেরকে হয়তো একটা ছোটো হয়তো ম্যাসেজ করে দিতাম যে কিরে খাবার খেয়েছিস অনেক রাত হলো এতক্ষণ ধরে পড়ছিস তো একটু খেয়ে নে তাহলে সেইভাবে যে একটা কোথার থেকে একটা ছোটো একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিলো একটা কেয়ার কোথা থেকে চলে এসেছিলো আমি না কখনোই বুঝতে পারি নি সেই জায়গা থেকেই আমার বন্ধুদের যে একটা দল রয়েছে তারা কিন্তু আমাকে এবং আমিও প্রত্যেককে ভীষণভাবে ভালোবাসি তাদেরকে যে কোনো ফাঁকা সময় অবসর সময় মনে হয় যে বাড়িতে ডাকি বা আমরা বাইরে গিয়ে কোথাও আড্ডা দিয়ে আসি একটু গল্প করে আসি একটু খাওয়া দওয়া করে আসি কিছু দিন কথা না বললে বা কথা না হলে দেখা না হলে মনটা না বেশ খারাপ হয়ে যায় তাই একটু আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষের বন্ধু থাকা কিন্তু খুব প্রয়োজন তার সব কথা কিন্তু পরিবারের মানুষদেরকে বলা যায় না যা কিছু কথা থাকে কিন্তু বন্ধুদের সাথে আপনি যদি বলেন শেয়ার করেন তাহলে আপনার মন কিন্তু ভীষণভাবে হালকা হয়ে যায় তাই আমার নিতান্ত ব্যক্তিগত কথা থেকে বলছি যে একটা মানুষের কিন্তু বন্ধু থাকাটা খুব প্রয়োজনীয়